আমি লাইব্রেরিতে গিয়েছি পাবলিক লাইব্রেরিতে গেছি আমাদের এদিকে যে লাইব্রেরি আছে আমাদের এদিকে দুটো লাইব্রেরি আছে সেখানে এমনি অনুষ্ঠানও হয় লাইব্রেরিতে সেই অনুষ্ঠানেও যাই আর তাছাড়া এমনি যখন কোনো বই যে বইগুলো আমার কাছে থাকে না সেই বইগুলোর খোঁজে লাইব্রেরিতে যাই গিয়ে পড়ি কলেজে পড়াকালীন তো কলেজের লাইব্রেরি ছিল তখন কলেজের লাইব্রেরি থেকে তখন কলেজের লাইব্রেরি থেকে বই নিয়ে পড়তাম আর আমার ব্যক্তিগত কোনো লাইব্রেরি নেই তবে আমার বাড়িতে অনেক বই আছে হ্যাঁ তবে আমার একটা স্বপ্নের লাইব্রেরি গঠন করার খুব ইচ্ছা আছে যে লাইব্রেরিতে শুধু বই বই থাকবে আর বিভিন্ন মনীষীদের ছবি থাকবে আমার খুব ইচ্ছা আমি একটা লাইব্রেরি বানাবো যে লাইব্রেরিটা আমার কাছে মানে মন্দির মসজিদের মতো লাইব্রেরিটা আমার কাছে খুবই পবিত্র বলে মনে করবো এরকম একটা স্বপ্ন আছে যদিও এখন থেকে কিছু কিছু বই কিনে জোগাড় করছি এমনকি ফেসবুকে মাঝে মাঝে পোস্ট করি যে কোন বইগুলো সবচেয়ে ভালো প্রত্যেকের নিজস্ব একটা মতামত চাই যে আপনাদের কোন বইগুলো সবচেয়ে ভালো বলে মনে হয়েছে এমন কিছু বই সাজেস্ট করুন যেগুলো আমি কিনবো তো তারা নিজেদের মতো সবচেয়ে তাদের কাছে যেটা সবচেয়ে ভালো বই মনে হয় সেই বইগুলো আমাকে সাজেস্ট করে আর আমি সেই বইগুলো একটু একটু করে কেনার চেষ্টা করি তো আমার এখন সংগ্রহের তালিকায় আমার বইয়ের তালিকায় অনেক বই আছে রবীন্দ্রনাথ ঠাকুর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বিভূ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এইসব লেখকদের অনেক বই আছে আর শক্তি চট্টোপাধ্যায় সুনীল গঙ্গোপাধ্যায়ের উপন্যাস আছে কবিতা আছে শক্তি চট্টোপাধ্যায়ের কবিতার বই আছে নজরুল ইসলামের অনেক কাব্যগ্রন্থ কাব্যগ্রন্থও অনেক আছে আর যেগুলো আমার কাছে নেই সেগুলো তো একটু একটু করে কেনার চেষ্টা করি প্রত্যেক মাসে কিছু না কিছু বই কেনার চেষ্টা করি এমনকি ভাবি যখন আরও বেশি টাকা জমাতে পারবো জমাতে সক্ষম হবে হব তখন অনেকটা বই কিনে ফেলব তার আগে আমার বাড়িতে একটা ছোট্টো একটা ছোটো বা বড়ো যতটা আমার সামর্থ্য হবে সেরকম একটা ছোট্টো ঘর বানাবো যেখানে শুধু বই সাজিয়ে রাখবো আলমারি করবো করে বই সাজিয়ে রাখবো আর যখন তখন যাকে তাকে ঢুকতে দেবো না একটা নির্দিষ্ট সময় থাকবে নির্দিষ্ট সময় না থাকলেও একটা নিয়মাবলী থাকবে আর জুতো পায়ে দিয়ে ঢোকা একেবারেই তো বারণ করে দেবো ওই যে বললাম আমার কাছে লাইব্রেরি যেটা মনে হবে সেটা মন্দির মসজিদের মতো পবিত্র